আমার ফোনের ক্যামেরা আছে সেটার মাধ্যমে আমি ছবি তুলি আমার বর্তমানে দুটো ফোন আছে একটা ল্যাপটপও আছে তো ফোনে কোথাও গেলে খুব ভালো যেখানে শট পাওয়া যাবে সেখানে ছবি তুলি অবশ্য কোথাও গেলে একা যাই না সাথে কেউ না কেউ থাকে ছবি তোলার জন্যে তাকে বিরক্ত করা তো ছবি তুলে দেয় তো ছবি যেমনই আসুক না কেন আমি একটু এডিটের মাধ্যমে আর একটু সুন্দর করার চেষ্টা করি সেগুলোকে রেখে দিই আবার কোনো ছবি সম্পাদনার জন্যেই কোনো প্রিয় সফটওয়্যার বলে কিছু নেই ফোনেই যা কিছু হয় ফোনেই হয় একটু হালকা এডিট করি হ্যাঁ হ্যাঁ আজকালকার ছেলেমেয়েদের মতো ফিল্টার ফিল্টার ওসবও দিই না তো এভাবেই আমি ছবিগুলোকে উন্নত করার চেষ্টা করি মাঝে মাঝে একটু কাজকাম কম থাকলে ছবিগুলোকে এডিট করে একটু চারিদিকে বর্ডার দিই ফুল টুল দিই যাতে একটু সুন্দর দেখতে লাগে এই আর কি এর বাইরে আর কিছু করি না